হ্যাঁ আমি রিলে রেসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স বলতে আমি প্রথম প্রতিযোগিতায় আর কি অংশগ্রহণ করেছিলাম এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না একটু ভয় ভয় করছিল তো আরও সব ছিল আমার বন্ধুরা যে নর্মালভাবে যেরকমভাবে করিস সেভাবেই কর কোনো ভয়ের কারণ নেই তো সেই সাহস নিয়েই আমি আর কি নেমেছিলাম এবং আমি নেমে কিন্তু সফল হয়েছিলাম হ্যাঁ সফল হয়েছিলাম এবং আমি দুটো প্রাইজ পেয়েছিলাম আর আমার এই খেলা শিখিয়েছিল আমার এক শিক্ষক স্কুলের শিক্ষক তিনি খুব ভদ্র মানুষ এবং আমার খুব সহায়তা করেছিল তিনি সবসময়ই আমার সাথে বা পাশে ছিলেন এবং মাঠেও আমার সাথে ছিলেন খুব সহযোগিতা করেছিলেন আর কি তো তিনি আমার গুরু এবার গুরু ছিলেন আমার সাথে এবং খুব সহায়তা করেছিলেন উত্তেজিতও করেছিল আমাকে তো এই আর কি